আমার ভাই পড়াশুনায় খুব ভালো ছিলো হঠাৎ করে সে এমবিএ করার জন্য ব্যাঙ্গালোরে চলে গিয়েছিলো সেখানে যাবার সময় খুব কম টাকা লেগেছিলো সেটা ভেবেই সে গিয়েছিলো কিন্তু সেখানে যখন ভর্তি হয় ভর্তি হওয়ার পর বারে বারে টাকার পরিমাণ বাড়তে থাকে হটাৎ করে একদিন বলে যে তার এক লাখ টাকা লাগবে একটি ল্যাপটপ লাগবে কিন্তু সেই মুহুর্তে আমার বাবার কাছে কোনো টাকা ছিলো না আমাকে বাবা ফোন করে প্রায় কাঁদো সুরেই বলে টাকার কথা কিন্তু বাবা বলতে পারে নি কিন্তু বাবা বলেছিলেন যে তোর ভায়ের এক লাখ টাকা একটি ল্যাপটপ লাগবে আমি কিন্তু সেই সময় চুপ করেছিলাম আমি কিছু বলতে পারি নি কারণ আমি একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু হঠাৎ আমি একটা জিনিস ভাবলাম এবং নিজের থেকেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম যে আমার বিয়েতে যেসব গয়না বা জিনিসগুলি ছিলো সেই জিনিসগুলি বাবাকে দেবো দিয়ে বাবাকে আমি সাহায্য করবো এবং ভাইকে পড়ানোর জন্য পরে ভাই পড়াশুনা করে বা সেখান থেকে কিছু উপার্জন করে আমাকে সেই জিনিসগুলো পরে আবার ফেরত দিয়ে দেবে সেই ভেবেই কিন্তু আমি ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছিলাম যার ফলে আমি পরে আমার স্বামীর সঙ্গে কথাটা আলোচনা করলাম এবং আলোচনা করার পর তিনিও আমাকে পরামর্শ দিয়েছিলেন এবং তার কাছে যা ছিলো সেখান থেকেই কিছু বাবাকে দিয়ে সাহায্য করলো এবং আমার পাশে দাঁড়িয়েছিলো আমার পাশে ওই মুহুর্তে দাঁড়ানা ছিলো তার কাছে সবথেকে বড়ো সিদ্ধান্ত আমি কিন্তু জীবনের এই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের থেকেই নিয়েছিলাম কিন্তু আমাকে আমার এর সঙ্গে সাপোর্ট করেছিলো আমার স্বামী